একটি শিল্পীর মনোভাবকে রঙ ও তুলির মাধ্যমে রূপ দেওয়াকেই বলা হয় আঁকা আঁকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মানে হয়ে থাকে বা অর্থ হয়ে থাকে যেটা সাধারণ মানুষ সবাই সমানভাবে নিতে পারে না কিছু আঁকার ক্ষেত্রে কিছু গভীর অর্থ লুকিয়ে থাকে এবং কিছু আঁকার ক্ষেত্রে খুব একটা বেশি অর্থ খুঁজে পাওয়া যায় না এবার আসি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তো আমি একটা চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম সেখানে অনেক শিল্পীরাই তাদের চিত্র জমা দিয়েছিল এবা তাদের অনেকের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকমের অর্থ রয়েছে এবার এবার আসছি আমার ক্ষেত্রে তো আমি একটা ছবি এঁকেছিলাম যেখানে ছবির সাবজেক্ট এক কথায় বলতে গেলে শান্তি এবার একটু বিশ্লেষণ করে বলছি ছবিটা এরকমভাবে এঁকেছিলাম যে একটা সিনারি রয়েছে সিনারির মধ্যে প্রচণ্ড ঝড় জল এবং বজ্রাঘাত পড়ছে এবং ভিতরে একটা ভিতর দিকে একটা ছোট কুঁড়েঘর এঁকেছিলাম তো কুঁড়েঘরের ভিতরে একটি মানুষের মুখ জানলা দিয়ে দেখা যাচ্ছে যে মুখের মধ্যে একটা হাসি রয়েছে এর অর্থ হচ্ছে কি এটাই যে যতই প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন পরিস্থিতি মানুষের জীবনে আসুক না কেন মানুষ সেটাকে তোয়াক্কা না করে তার মনের যে শান্তি ভাবটাকে ফুটিয়ে তুলতে পে পারাকে এ পারার মতো অর্থ এই যে এ ছবিটির মধ্যে রয়েছে